বাংলা উপভাষার শিখেছেন বলতে পড়াশোনা করেছি বাংলা উপভাষা নিয়ে পড়াশোনা করেছি যেখান থেকে আমি এই উপভাষা সম্পর্কে বিষয় সম্পর্কে কিছু জানতে পেরেছি যে বাংলা ভাষার কী কী উপভাষা আছে তা এই সম্পর্কে বলতে গেলে আমাদের বলতে হবে যে বাংলা ভাষার অনেকগুলি উপভাষা আছে যেমন হচ্ছে রাঢি উপভাষা বঙ্গালী উপভাষা ঝাড়খন্ডী উপভাষা বরেন্দ্রী উপভাষা সুন্দরবনী উপভাষা রাজবংশী উপভাষা এইরকম অনেকগুলিই উপভাষা আছে তার মধ্যে আমি যেটা বলতে চাই যে রাজবংশী উপবাষা রাজবংশী উপভাষা সম্পর্কে বলতে গেলে প্রথমেই আমাদের যেটা প্রথম বলতে হবে সেটা হচ্ছে ভৌগোলিক সীমা তা এই ভৌগোলিক সীমা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার গোয়ালপাড়া ধুবড়ি জেলাতে এই উপভাষা প্রচলিত বরেন্দ্রী ও বাঙ্গালি উপভাষার মিশ্রণে এই উপভাষা গড়ে উঠেছে এই উপভাষার কতকগুলি বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমি দু একটা কথা বলবো যেটা হচ্ছে ল এবং ড় এবং ন ও ল এর বিপর্যয় এই উপভাষায় লক্ষ্য করা যায় যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ব এ আকার ডয়ে শুন্য ড় হ্রস্য ই বাড়ি এই বাড়ি উচ্চারণটা আমরা কখনো কখনো পরিবর্তিত হয়ে এটাকে আমরা ব এ আকার আর র এ হ্রস্য ই বলি এই উপভাষায় আবার ধরুন জননী জ ন দন্ত্য ন এ দীর্ঘ ই এই জননী উপভাষা এই এই শব্দটা বিপর্যয় হয়ে বা পরিবর্তিত হয়ে এইটা আমরা উচ্চারণ করি বর্গীয় জ ল দন্তন য এ দীর্ঘী জলনী এই জলন বলে আমরা জননটা জলনী বলি আবার একটা আরকটা বৈশিষ্ট্য আছে যেটা হচ্ছে ও ও ধনি ও ধনি কখনো কখনো হ্রস্য উ হয়ে যায় কীরকম এটার উদাহরণ আমরা কীরকম বলতে পারি যেমন ক ওকার দন্ত্য ন কোন এই কোন শব্দটা আমরা কোন বলে ক হ্রস্য উ দন্ত্য ন তহলে কোনটা পরিবর্তিত হয়ে আমরা কোন বলি আবার ব এ ওকার দন্তন্য বোন এই বোনটা আমরা ব হ্রস্য ওর ল দন্তন্য বুন এই বুন বলে গেলি তাালে বোনটা পরিবর্তিত হয়ে আমরা বুন বলি সেই রকম অনেকগুলি উপভাষা বাংলা ভাষায় আমাদের পাওয়া যায় সেসব ভাষা সম্পর্কে জানতে গেলে আমাদেরকে আরও পড়াশোনা করতে হবে তাহলে আমরা এই বাংলা ভাষার যে বিভিন্ন উপভাষা আছে সে সম্পর্কে আমরা জানতে পারবো বা এদের যে বৈশিষ্ট্যগুলো সে সম্পর্কে আমরা জানতে পারবো বা এই উপভাষা ও মানে কোন কোন অঞ্চলে প্রচলিত সেই সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি যদি এই উপভাষা সম্পর্কে আমরা পড়াশোনা করি